অন্যান্য ধর্মগুলির মধ্যে আমাকে মুসলমান খিস্টান বৌদ্ধ আরও অন্যান্য ধর্ম আমাকে খুবই মুগ্ধ করেছে আমার অন্যান্য ধর্ম থেকে মুসলমান ধর্মে যেমন ঈদ আছে এসব আছে আর ধ ওই সব ধর্ম থেকে আমাকে খুবই ভালো লেগেছে এ খিস্টান ধর্ম খিস্টান ধর্মে কেক কাটা কিন্তু আমাদের হ্যাঁ এখানে জন্ম মানে আমাদের এখানে জন্মদিন কিংবা জন্ম মাসের সময়েও যে উৎসবটি পালিত পালিত হয় সে উৎসব জন্ম মাসের সময়ও আমাদের কেক কাটা হয় জন্ম মাসের সময় কেক কাটা হয় আর এখানে যে কুমফু কিক উৎসব মানে কী কী উৎসবভাবে পালন করা হয় যেমন বৈদ্ধদের কুমফু পালন করা কুমফুটা পালন করা হয় কুমফু পালন করা হয় মুসলমানদের ঈদ ঈদ আছে এই সব অনেক কিছুই রয়েছে আমাকে সব থেকে বেশি প্রিয় লেগেছে আমার খিস্টান ধর্ম কেননা খিস্টান ধর্ম থেকে আমরা কেক কাটাটা খুবই সহজভাবে শিখে নিয়েছি খিস্টান ধর্ম থেকে আমাদের আমাদের মানে বাড়িতে কিংবা অন্যান্য জায়গায় যখন কারো জন্ম মাস পালিত হয় সেই জন্ম মাসে আমাদের এই কেক কাটা হয়েছে এরকম খুবই আমাকে ভালো লেগেছে বাইরের ধর্মগুলো